আমি গ্রামের গৃহবধূ আমি দৌড়োতে পারি না আমি হেঁটে চলে কাটাই আস্তে আস্তে হাঁটি কিন্তু তখন ঘরের মেয়েদের বিশেষ দিনগুলি ছিল বেটা ছেলেদের অবস্থাতে বেটা ছেলেদের মুখ দেখতে নেই স্নান করতে হয় স্নান করে তবে সংসারে কাজ করতে হয় এখন বর্তমান যুগে সেটা নেই কিন্তু এখন অনেক কিছু উঠেছে তাই এগুলোতে আর কোনো সচেতনও নেই সব কিছু চলছে আমাদের বেলা খুব কড়াকড়ি ছিল এটা করতে নেই ওটা ছুঁতে নেই এথায় যেতে নেই ছুটতে নেই দৌড়োতে নেই করত এখন তো এখন ছেলেমেয়েরা শোনে না দৌড়ে ছুটে হেঁটে সব কিছু কিছু করার নেই তাদের স্কুল কলেজ সব বজায় করতে হয় এখন প্যাড উঠেছে এই সব তাই তাদের এসব কিছু করতে লাগে না আমাদের বেলা তখন খুব এ ছিল আমাদের বাইরেও বেরোতে দিত না মায়েরা এখনও বর্তমান যুগে এটা নেই এতে অসুবিধে